বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং কর্ম ক্ষমতা হ্রাস পায় বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের কাছে আবশ্যক বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কি কি উপায়ে নিতে পারে সেগুলো হলো বয়স্কদের থেকে ভারী কাজের থেকে দূরে রাখতে হবে বয়স্ক ডাক্তারের পরামর্শ অনুসারে তাদের খাওয়ার তালিকা তৈরি করতে হবে তাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে বয়স্কদেরকে ব্যায়াম করার জন্য উদবুদ্ধ করতে হবে এছাড়াও বয়স্কদের একটু হাঁটাহাঁটির ব্যবস্থা করলে ভালো হয় এতে এদের স্বাস্থ্যের অনেকটা উন্নত হতে পারে মেডিক্লেম মেডিক্লেম একটি লাভজনক নীতি মেডিক্লেমের ফলে অনেকে অনেক হাসপাতালে বা নার্সিংহোমে অনেক সুবিধা পায় এতে তৎকালীন কোনো টাকা লাগে না অর্থাৎ তাদের মেডিক্লেম থেকে সেই টাকা কাটা যায় এর ফলে তাদেরকে তাদের অনেক উপকার হয় ইত্যাদি ইত্যাদি